আমাদের এখানে সবথেকে বিখ্যাত অনুষ্ঠান হলো ছৌ নাচ অনেক বাইরে ছৌ নাচ হলো আমাদের দেশে আমাদের দেশের আর বিদেশে সব জায়গায় অনেক বিখ্যাত অনেক অনেক দূর দূর থেকে লোক আসে ছৌ নাচ দেখতে আমাদের এইখানে একটি গ্রাম আছে যেখানে এই ছৌ নাচের জন্যে মুখোশ তৈরি হয় আর ওইখানের মুখোশগুলো অনেক বিখ্যাত অনেক প্রচলিত অনেক অনেক লোক আসে ওই গ্রামে সেইখান থেকে ওই ছৌ নাচের মুখোশ নিয়ে যায় আরও অনেক অনেক দেশ বিদেশ থেকে লোক আসে এই ছৌ নাচ দেখতে আরও এই ছৌ নাচে অংশগ্রহণও করে অনেক অনেক সময়েই বাইরে থেকে বিদেশ থেকে লোক এসে এসে এই ছৌ নাচে অংশগ্রহণ করে বা অনেক সময় থাকে যখন ছৌ নাচ ছৌ নাচ করতে আমাদের এখান থেকে বাইরে বিদেশে গিয়ে নিয়ে ছৌ নাচ করে দেখাতে হয় বা ছৌ নাচ উৎসবটাও করা হয় সেখানে